এখানের যে হসপিটাল আছে হসপিটালে অতিরিক্ত ভিড় দেখা যায় কারণ একটি হয়তো ভালো ডাক্তার আর ডাক্তার নেই এই কারণে রুগীদের লাইন অনেক বড়ো থাকে এর ফলে রুগীরা সময় মতো চিকিৎসা পায় না তো রুগী রুগীরা তাতে ফেলিওর হয় তারা চিকিৎসা না পাওয়ার ফলে তারা মারাও যায় এখানে তো প্রচুর গরিব মানুষ কিন্তু ওই একটা ডাক্তার আর অনেক বড়ো এলাকা তার জন্য আমার সরকারের কাছে অনুরোধ এখানে আরো ভালো ডাক্তার পাঠাতে একটা ডাক্তারে হবে না একটা ডাক্তার কী করে এতো রুগীকে দেখবে তো রুগীরা যদি না তারা পরিষেবা পায় তাহলে তারা অন্য কোনো জায়গায়ও যেতে পারবে না কারণ তাদের কাছে পয়সা নেই তারা গরীব মানুষ সেই কারণে সরকারের কাছে আমার বিনীত আবেদন যে আপনারা দেখুন এখানে ভালো ডাক্তার পাঠান মানুষকে পরিষেবা ভালো দিন এটাই অনুরোধ সরকারের কাছে